পশ্চিমবঙ্গের প্রধান রাজনৈতিক দলগুলি হলো এম টি এম সি আছে সি পি এম বি জে পি আর এস এস বিভিন্ন ধরনের দল আছে এবং হাতি চিহ্ন বিভিন্ন ধরনের এই তারা চিহ্ন বিভিন্ন ধরনের বিভিন্ন রাজ্যে যেগুলি হচ্ছে আদার্স দলগুলি আছে আর পশ্চিমবঙ্গের শাসন ব্যবস্থা রূপ দিয়েছিলো বলতে পুরো পুরোনো যখন ভারত স্বাধীন হয়েছিলো তখন তার আগে থেকে হচ্ছে মুঘলরা শাসন ব্যবস্থা চালাতো তারপরে ব্রিটিশরা এলো এখন হচ্ছে ভারতের শাসন ব্যবস্থা আমাদের রাজনৈতিক দল চালাচ্ছে এবং তাদের দল তাদের বিভিন্ন মতাদর্শ নিয়ে চলছে এবং নির্বাচনের মাধ্যমে চলছে এখন নির্বাচন থেকে দল নির্বাচিত হচ্ছে যে কে শাসন ব্যবা কে রাজ্য চালাবে বা কে দেশ চালাবে এগুলো নিয়ে হচ্ছে আমাদের রাজ্য বা দেশের শাসন ব্যবস্থা চলছে এবং বিভিন্ন রাজ্যেও তাদের নির্বাচনের মাধ্যমে নির্বাচনের মাধ্যমে তারা হচ্ছে পশ্চিমবঙ্গের শাসন ব্যবস্থা চালাচ্ছে